আমাদের সংস্কৃতির জন্য কিছু এখানে ছোটোখাটো নিদ্দিষ্ট শিল্প আছে যেমন ছোটোখাটো কাপড় দোকান আছে সেখানে আমরা কিছু কাপড় কেনা কিনে নিই যেমন সুতির ছাপা শাড়ি বা সিন্থেটিক শাড়ি বা আপনাদের আপনার হচ্ছে কাঁথার সেলাইয়ের শাড়ি এইসব বিভিন্ন রকমেরও আছে কমদামি বেশিদামি সবই আছে পাওয়া যায় যার যেমন পছন্দ সহিত কেনা হয় তো এখানে যদি একটা বড়ো কাপড় দোকান হয় তাহলে সবাইয়ের ভালো হয় এ ভালো হয় বা ওখানেও কেনাকাটা হয় এই এই বলছি